পশ্চিম মেদিনীপুরে স্থানীয় শিল্প মানে পাট শিল্প এখানে পাট শিল্পে অনেক উন্নতি হয়েছিল কিছুদিন আগে শিল্প পাট শিল্প বন্ধ হওয়ার কারণে অনেক শ্রমিক দিনমজুর খেতে পায়নি অনেক জায়গায় কাজও পায়নি ওইজন্যে তারা একটা বনধের মতন করেছিল যদি না আমরা আবার পাট শিল্পের সুযোগ পাই আমি বনধ ডাকছি আমরা দিয়ে আবার সেই শ্রমিকদের কথামতো আবার পাট শিল্প শুরু হয় শ্রমিকরাও আবার কাজ পায় পশ্চিম মেদনীপুর জেলায় অর্থনীতি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এ এই বিকাশিত হয়েছে এবং চ্যালেঞ্জ তো আছেই আর ব্যবসা বলতে অনেক ব্যবসাই আছে যেমন সেলুন ভূষিমাল চা দোকান এই সব নিয়ে অনেক ব্যবসাই আছে সবাই চ্যালেঞ্জের মুখামুখি হয় কারণ একটা সেলুনের পাশে আর একটা সেলুন থাকা মানেই তারা দুজন দুজনকে চ্যালেঞ্জ করে যে তোর কাস্টমার আমি আমার চাই আমার কাস্টমার তুই চাই এইরকম করে চ্যালেঞ্জ তো আছেই শিল্প ব্যবসা অ অর্থনৈতিক উন্নয়নের সমস্যার সুযোগও হয় সমস্যাও হয়